মাছ ধরার জন্য আমি অনেক রকমের নৌকা ব্যবহার করি যেমন ডুঙা ব্যবহার করি এবং পালতোলা নৌকাও ব্যবহার করি এতে তাকে একে অপরের থেকে যেমন কোনো নদীর মাঝে যায় তখন অন্য এক রকমের নৌকা প্রয়োজন হয় আবার যখন সামনে সামনে থাকি তখন আবার অন্য রকম একটা নৌকার প্রয়োজন হয় ওই জন্যে একে এরা একে অপরের অনেকটাই আলাদা আর আমি কোন কোন নৌকার মালিক যেমন গয়না কোষা পানসী নীলসা ঘাশি লম্বা প্রদীপ মাজারী পাতাম রপ্তানি ইত্যাদি নৌকার মালিক